শহরের তুলনায় আমাদের এলাকায় স্বাস্থ্যসেবার মান তেমন একটা উন্নত নয় এখানে সময় মতো ডাক্তার নার্সের পরিষেবা পাওয়া যায় না যখন তখন আমরা যদি হাসপাতালে যাই এমার্জেন্সি কলে তখন এমার্জেন্সিতে ভর্তি হওয়ার পর একদিন রেখে দিয়েই আমাদেরকে শহরে স্থানান্তরিত করে দেয় কেননা এখানে নিয়মিত ওষুধ ইনজেকশন সেলাইনের ব্যবস্থা নেই বিশেষ করে প্রসূতি যে মায়েরা এখানে দেখাতে এলে সঙ্গে সঙ্গে তাদেরকে স্থানান্তরিত করে দেয় শহরের হাসপাতালে কেননা তারা ঠিক সময় সব কিছু দিতে পারবে না যেহুতু আমাদের গ্রামীণ হাসপাতাল প্রাথমিক চিকিৎসাটা হয় জ্বর বমি পায়খানা এইসব হলে তারা প্রাথমিক ওষুধ দিয়ে ছেড়ে দেয় কিন্তু শহরে সমস্ত কিছু সুবিধা সুযোগ পাওয়া যাবে যদি আমি সেখানে গিয়ে বসবাস করতে পারি আমার নিজের সমস্যা হয়তো মিটবে কিন্তু আমার গ্রামের লোকেরা তারা তো আর সময় মতো চিকিৎসাটা পেলো না তাই আমার ইচ্ছা যেহেতু সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক নিয়োগ করছে আমাদের গ্রামে যদি কয়েকটা ডাক্তার নিয়ে এসে বসায় তাইলে আমাদের মতন কিছু মানুষ তাদের পরিষেবাটা পেতো আর সরকারকেও দেখতে হবে কোন হাসপাতালে কোন কোন জিনিস নাই সেইগুলো যদি দেয় মানুষ সাধারণ মানুষ সেই পরিষেবা পাবে এখন গরমকাল যখন তখন ডায়রিয়া বমি পায়খানা নিয়ে আমরা হাসপাতালে গিয়ে উপস্থিত হই কিন্তু ডাক্তারবাবু না থাকার দরুণ যারা প্রাথমিক চিকিৎসা করে তারা ওষুধ দিয়ে ছেড়ে দেয় এ বাড়িতে এসে আমরা কেউ সুস্থ হই কেউ আবার অসুস্থ হয়ে পড়ি পরে আবার গিয়ে শহরে ভর্তি হতে হয় এই অসুবিধা আমাদের চলতেই থাকে এ অনেক জায়গায় অনেকরকমভাবে অভিযোগ করে বলা হয়েছে যাতে আমাদের গ্রামীণ হাসপাতালে কিছু ডাক্তার পরিষেবা পাওয়া যায় এই জন্যে আমাদের খুবই অসুবিধা হয় ডাক্তারি পরিষেবা পেলে আমরা সুবিধা ভোগ করতাম আমারও অনুরোধ যেমন এই গ্রামে দুটো ডাক্তার দেওয়া হয় আর কিছু ওষুধ ব্যবস্থা করা হয় এটাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি